আমার প্রিয় খাবার ভাত ডাল ছোটো মাছের ঝোল শাক পোস্ত ডাল কোনো সবজি বাটা বা পাতুরি এই ধরনের খাবার আমি খেতে পছন্দ করি অবশ্যই সেটা ঘরে ঘরোয়া পরিবেশে ঘরে খেতেই পছন্দ করি আমি কোনো বাইরের কোনো দোকানের খাবার আমি পছন্দ করি না